হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো

আচ্ছা তো কলটা মানে কোন কলটা বলুন তো আপনাকে তো আমি বলেছিলাম যে বেসিনের কলের প্যাঁচটা খারাপ হয়ে গেছে তো আপনি বললেন কি যে না কলটা এখন ঠিক আছে তুমি যেমন করে হোক ঠিক করে দাও তো আমি সেইভাবেই ঠিক করলাম তো এবার আপনিই দেখুন আপনাকে তো বলেছিলাম যে ওটা চেঞ্জ করে দিন নতুন কল লাগান একটা হুম হুম তো এবার তাহলে বলুন আপনি কি করবেন কলটা না মানে আমি বলতে চাইছি যে কি যে আপনি কি কলটা কি মানে পালটাতে চাইছেন না কি আবার ওই কলটাই সারাবেন

না কেন বলছি কারণ ওই কলটা তো আপনার আমি সারিয়ে এসেছি তো কলটা কিন্তু আর সেরকম ভালো পরিস্থিতি নাই ঠিক আছে তা আপনি ওটা যতবারই সারাবেন ততবারই কিন্তু কলটা খারাপ হবে ঠিক আছে তো আপনি হ্যাঁ না না না আমি সেটাই বলছি যে আপনি কাজ করুন আপনি একটা ভালো কল আপনি দোকান থেকে কিনে আনুন বা যদি বলেন তো আমাকেই বলেন আমি নিয়ে চলে আসব ঠিক আছে ভালো কল সেটা আপনার মোটামুটি অনেক বছর টিকে যাবে ঠিক আছে কোনো নষ্ট হবে না কিন্তু কলের দামটা কিন্তু বেশি পরবে দাদা যেহেতু একটু মেটালের কল আছে তো দামটা বেশি পরবে না প্লাস্টিকের লাগালে কেন বলুন তো কারণ প্লাস্টিকের কল আপনি কতদিন লাগাবেন এবার ওটা জল পড়ে জল পড়ে পড়ে জিনিসটা নষ্ট হয়ে যায় তো লোহার কল বা মেটালের কল লাগালে কি হবে যে আপনি কলটা অনেকদিন ধরে রাখতে পারবেন কলটা ঠিকঠাক থাকবে সহজে নষ্ট হবে না

হুম

হুম আচ্ছা বেশ তাই করছি তাহলে ঠিক আছে তাহলে আমি কাজ করছি আমি কালকে আপনার ওখানে যাচ্ছি ঠিক আছে গিয়ে নিয়ে আপনার ওখানে কলটা আমি লাগিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ